হ্যাঁ আমি ওই সামশেরনগর থেকে ওই ও বলছি আমি ক বিঘে জমি চাষ করেছি তা ও কী সার দিলে ভালো হয় আপনি তো জানেন তা এই এই সার দিলে তে পোকা মাকড় লাগবে না তো আচ্ছা আমি যদি পটাশ দিই তা তাহলে কেমন হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে যাব আচ্ছা খুব ভালো হবে আমি আসছি তাহলে আচ্ছা ঠিক আছে

হ্যাঁ তাহলে আমি আসছি কোনও সবজি চাষে কী কী কী লাগবে আচ্ছা হ্যাঁ